পশ্চিমবঙ্গের ভ্রমণের সময় পর্যটকরা অযোধ্যা সাহেবপান মোতিহিল ঝিল দার্জিলিং জনপ্রিয় বহিরক্ষণ বিনোদনমূলক কার্যকলাপ এডভেঞ্চার স্পোর্টস চেষ্টা করতে পারেন কারণ অযোধ্যা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত জনপ্রিয় পাহাড় তাতে পর্যটকরা এসে পর্যবেক্ষন করতে পারে এবং এতে পশ্চিমবঙ্গের নানাভাবে বিখ্যাত হিসেবে পরিচয় হয় অযোধ্যা পাহাড় এতে পর্যটকরা যখন যায় তখন তাদের বাসে ভাড়া নেওয়া হয় মাত্র কুড়ি টাকা এবং পাহাড় খুব সুন্দরভাবে রাস্তা তৈরি করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার এইভাবে আমাদের পর্যটকরাও ও সহজেই ভ্রমণ করতে পারে অযোধ্যা পাহাড় অযোধ্যা পাহাড় ভ্রমণ করতে করতে তারা দেখতে পায় শিয়াল তার বাঘ কিন্তু পশ্চিমবঙ্গ সরকার তাদেরকে নিরপেক্ষভাবে পর্যটকদেরকে সুব্যবস্থা হিসাবে বাস একটি এই রিজার্ভ করে দেন তাতে তারা পর্যটকরা সুব্যবস্থা দিয়ে পর্যবেক্ষন করতে পারে অযোধ্যা পাহাড় এইজন্য আমাদর পশ্চিমবঙ্গের অযোধ্যা পাহাড় সবচেয়ে বিখ্যাত